হ্যালো তানাজ খাতুন বলছেন ও আমি জয়নাব খাতুন বলছি বলছিলাম কী আমি তো চাষবাস করি তো আমি শুনেছি আপনি সবজির ডিলার তো তাই আমি ভাবছিলাম কি আপনি যদি আমার কাছ থেকে সবজিগুলো নিয়ে বিক্রি টিক্রি করতেন তাহলে কিছু আমারও থাকতো কিছু আপনারও থাকতো মানে সবজি টবজি আমি লাগাচ্ছি কিন্তু বিক্রি করার একটা জায়গা পাই না তো আমি ভাবছিলাম আপনার সঙ্গে যোগাযোগ করে যদি বিক্রি করতাম আমার কাছে বলতে গেলে যে সিজিনে যে সবজি হয় সেই সবজিই চাষ করি আমি টমেটোর সময় টমেটো বেগুনের সময় বেগুন মানে যে সময় যে সবজির মানে আসে যেমন বাঁধাকপি ফুলকপি সব রকমই চাষ করি আর খুব ভালোভাবে মানে সার টার আমি রাসায়নিক সার কম প্রয়োগ করি উন্নত মানের সবজি আর কি আমি চাষ করি তো আপনি নিবেন না ও তো বলছিলাম আপনার আপনার দোকানটা ও মানে আপনার ওই খুচরো দোকানে দেবো না আপনার এ এ গোডাউনে দিয়ে আসবো হ্যাঁ তো বলছিলাম কী হ্যাঁ তো যেটা বলছিলাম আমি কী আপনার ওই সবজি কীরকম কী দাম টামে বিক্রি করেন মানে কী মানে আপনার বিক্রি থেকে আপনার কেনা রেটটা কতো পার্থক্য থাকে তাই বলছিলাম আমি বলছি কী আপনার বিক্রি থেকে কেনা রেটটা কতোটা পার্থক্য থাকে এমনি পাঁচ দশ টাকা মতো না কি তো বলছিলাম এখানে তো কেনা রেট আর এর ওই নাই আমি ভাবছিলাম কী দুজনে ভাগাভাগি করতাম ব্যবসাটা মানে আমি চাষ করি তার জন্য আমাকে ওই দিকে নজর দিতে পারি না ব্যবসার দিকে কিন্তু যদি আপনি বিক্রি টিক্রি করে দিতেন আমার চাষের ফসলগুলা তাহলে হয়তো সুবিধে হতো হ্যাঁ ঠিক আছে তো আপনি কখন টাইম দিতে পারবেন ও তো কালকে কটার দিকে আপনাকে দেখা পাবো ও তো ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে তো আমি তাহলে রাখি কালকে সরাসরি কথা হবে হ্যাঁ রাখছি